আমার গ্রামের যদি কারও কোনো একটি অঙ্গ ভেঙে যায় তাহলে তাকে প্রথমেই আমরা কী করব না একটু প্রাথমিক চিকিৎসা করব বাড়িতে নিয়ে এসে তাকে একটু তার ভাঙা জায়গাটির উপরে বরফ দেব বা কোনো বরফ দিয়ে ঠান্ডা কাপড় বেঁধে দেব যাতে করে তার একটু আরাম হয় তারপরেই তাকে প্রথমেই আমরা গ্রামে যে আমাদের হাসপাতাল আছে সেখানে নিয়ে যাব হাসপাতালে নিয়ে গিয়ে ভাঙা অঙ্গ যেসব ডাক্তাররা চিকিৎসা করেন যেমন হাড়ের ডাক্তার ওনাদের কাছে দেখাব উনি যেরকম বলবেন যদি বলেন যে এখনই এক্সরে করতে হবে তাহলে প্রথমেই তাকে এক্সরে করাব এবারে এক্সরে যেরকম রিপোর্ট হবে সেরকম তার ব্যবস্থা নেব যদি বলেন যে প্লাস্টার করতে হবে জায়গাটি তাহলে প্লাস্টার করিয়ে তাকে বাড়িতে নিয়ে এসে বা যদি হাসপাতালে ভর্তিও রাখতে হয় ভর্তি রাখব তারপরে সেরকম ব্যবস্থা নেব বাড়িতে আনলেও তাকে তার প্রতি একটু আলাদা ওরকমভাবে যত্ন নিতে হবে তাকে বেশি মানে নিজে নিজে হাঁটাচলা এসবগুলো করতে দেওয়া যাবে না তাকে বিছানাতে পুরোপুরি বিশ্রামের মধ্যে রেখে তার নিরাময়ের ব্যবস্থা নেব